হ্যালো

হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে আসুন আপনার নিয়ে আসলেই আবার মোটামুটি আবার চেঞ্জ করেই দেওয়া হবে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আবার এ ভালো হলে আগের থেকে হয়তো বাজেট একটু বেড়ে যাবে এছাড়া কিছু না ও অষ্টমী নবমী তো এসে গিয়েছে ওই নবমীর দিন বন্ধ থাকবে অষ্টমীর দিনটা একটু বন্ধ থাকবে তুমি আজকালের ভেতরে মোটামুটি আর যখন হয় এসো দোকান সারা দিন খোলা আছে আপনার সকাল থেকে দুটো প্রা প্রায় দেড়টা দুটো পর্যন্ত থাকে আর তিনটে থেকে রাত দশটা পর্যন্ত সাড়ে তিনটা চারটের থেকে চারটের থেকে রাত দশটা এগারোটা

ওগুলো সেল করতে হবে মানে ও ধরো যেটায় গিয়েছে ওটা আপনার হয়নি ওটা তো সেল করতে হবে ওই এখন আনলে তাড়াতাড়ি আনলে কী হবে এই তাড়াতাড়ি ওটাও সেল হয়ে যাবে এদিকেও হয়ে যাবে আর আর দেখি কারোর দ্বারা পাঠিয়ে দিলেই হবে অসুবিধে নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে কোনো কিছুই বিল দিয়ে পাঠিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে